আমি আজকে এখানকার দাদা বৌদি বিরিয়ানি থেকে পাঁচ প্লেট অড চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর তার সাথে দুটো ফিস ফ্রাই অর্ডার করেছিলাম এবং তিন প্লেট চিকেন কষা অর্ডার করেছিলাম কিন্তু যখন আমার কাছে এল বিরিয়ানিটা বা খাবারটা তখন দেখছি মাংসটা কেমন একটা গন্ধ বেরোচ্ছে মানে মাংস টাটকা না আর ফিস ফ্রাইটাও দেকলাম মাছের মাছটাও খুব একটা ভালো না তো এরকম দিলে কি করে হবে আমি এই অর্ডারটা হয় আমাকে বদলে ভালো জিনিস দিয়ে যাবেন না হয় আমাকে অর্ডারটা ক্যান্সেল করে আমাকে টাকাটা ফেরত দিয়ে যাবেন আমি এই খাবার খেতে চাই না আপনাদের কাছ থেকে